পশ্চিমবঙ্গে স্থানীয় প্রধান শিল্প বা কারু শিল্প হচ্ছে চিত্রকলা ভাস্কর্য বস্ত্র মৃৎ শিল্প এদের মধ্যে মৃৎ শিল্প হচ্ছে মাটির তৈরি জিনিসপত্র মাটির তৈরি জিনিসপত্র আমরা অধিকাংশ বেশ দেখি যে হাতে তৈরি জিনিস আমাদের বেশিই দাম যেমন আমাদের মেশিনে তৈরি জিনিস অত দাম হয় না কিন্তু হাতের তৈরি জিনিস একটু বেশিই দাম হয় কারণ এটা হাতে তৈরি জিনিস সেটা মেশিন দিয়ে অতটা ভালো সুন্দর করা যায় না মেথিস মৃৎ শিল্পী যারা দৈনন্দিন জীবনে মৃৎ শিল্প গড়ে তুলছেন বা হাতে তৈরি জিনিস তৈরি করছেন তাদের একটু বেশি আয় হচ্ছে কারণ মেশিনে তৈরি জিনিস তো অত আমাদের দাম মানে দাম হলেও আমাদের জিনিসের অত সৌন্দর্য হয় না হলেও হাতের তৈরির মত হয় না তো তাদের দিক থেকে এই মৃৎ শিল্পরা একটু আয় বেশি করছে আমাদের নানা ধরনের বস্ত্র শিল্প যেমন নানা ধরনের পোশাক আমাদের হাতে তৈরি টেরাকোটা তারপরে শ শাড়ি যেমন তাঁতের শাড়ি মানুষেরা তৈরি করছে সেই সব জিনিসের দামও একটু বেশি তার মধ্যে হামদের হাতের সেলাইয়ের কাজ যেমন অধিকাংশ মেয়েরা করে থাকে সেই জিনিসেরও দাম অনেক বেশি সেই জিনিসগুলো দেখতে সুন্দর হয় আর সেই জিনিসগুলো বাজারে একটু বেশি দর দাম হিসাবে বেশি মূল্যেই বিক্রি করা হয়